আমি গত এগারোই এপ্রিল অনলাইন থেকে একটি কুর্তি কিনি কুর্তিটির কাপড়ের মান অত্যন্ত ভালো এবং রঙের দিক দিয়েও কুর্তিটি খুব সুন্দর এসেছে যেমনটা অনলাইনে দেখানো হয়েছিল কুর্তিটি তেমনই এসেছে কুর্তিটি পেয়ে আমি খুব খুশি হয়েছি